মাছ ধরার বিষয় হলো এটাই যে আমি যেটুকু জানি লোকে কি জানে আমার জানার দরকার নেই আমি যেটুকু জানি সেটুকু যেমন বড়শি দিয়ে মাছ ধরা যায় বড়শি দিয়ে খুব ভালো মাছ হয় তেমন জাল দিয়েও খুব ভালো মাছ হয় তারপরে সমুদ্রের দিকে বড়ো বড়ো সমুদ্রের দিকে লোকজন যেমন নৌকা ব্যবহার করে আরও অনেক কিছু ব্যবহার করে নৌকার সাথে জাল ব্যবহার করে আরও অনেক কিছু ব্যবহার করে চারা খাওয়ার দাওয়া সব কিছুই ব্যবহার করে তেমনই আমরা এখানে জাস্ট বরশি জাল এইসব ব্যবহার করি তো ওগুলো খুব ভালো বড়শি জালে খুব ভালো মাছ ওঠে ব্যস